যারা বয়স্ক বা বৃদ্ধ দৃষ্টিহীন যারা চোখে দেখতে পায় না এবং নানান প্রতিবন্ধী তাদের জন্য

এই প্রযুক্তি অনেক সাহায্য করেছে যেমন পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন বইয়ের পড়া এই স্মার্টফোনের সাহায্যে রেকর্ড করে সহজেই তারা শুনতে পারে এইভাবে নানানভাবে সাহায্য করে স্মার্টফোন এছাড়া বিদ্যার্থীর জন্য ব্যাংক থেকে টাকা তোলার প্রয়োজন হলে এখন আর ব্যাংকে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিতে হয় না সহজেই ফোনের সাহায্যে টাকা তুলতে পারে